হ্যালো হ্যাঁ দিদি হ্যাঁ কোথায় আছিস তুই তোর তো বাড়ি আসার কথা বাড়ি এলি না এখনও তো কী করছিস ও তো আমাদের তো কথা হয়েছিল টি ভি কেনার জন্য তো টি ভি কেনার জন্য তো কিছু বললি না তুই তখন বলে গেলি যে হ্যাঁ কিনব তো কী হলো ব্যাপারটা কখন কিনবি না কিছু হয়নি কিন্তু কেনার তো কথা ছিল তুই তো বলেছিলি যে হ্যাঁ কিনব তুই তো কিছুই গা করছিস না যে কবে কিনব না কিনব হ্যাঁ আচ্ছা সে ঠিক আছে কিনব কিন্তু কিছু তো কথাই হলো না যে কী নিয়ে কী টি ভি কিনব স্যামসং কিনব না এল জি এল ডি কিনব না এল সি ডি কিনব কিছুই তো বললি না তুই সেরকম আলোচনা করতে হবে ওরকমভাবে হুট করে চলে গিয়ে টি ভি কেনা হয় নাকি কতো ইঞ্চির নেব না নেব এগুলো তো কিছুই বললি না তুই তাও আমি তো অনলাইনে দেখছিলাম যে টি ভি কী টি ভি নেওয়া যায় না নেওয়া যায় কত দাম না দাম এগুলো সব দেখছিলাম তো তুই বল যে কী টি ভি নেওয়াটা ভালো হবে না অনলাইনে অনলাইনে তো কিনব না আমি অনলাইনে দেখছিলাম যে কীরকম হবে না হবে কী কী টি ভি আছে এখন নতুন উঠেছে বা কিছু এইসব আমি দেখছিলাম তাই বলছি যে কী নেওয়া যায় কী নিবি তুই হুম হুম মা বাবার মা বাবা তো বলছে স্যামসং কিন্তু স্যামসং পাশের বাড়িতে আছে না স্যামসং ওই জন্য মা বাবা তো ওটাই ধরে বসে আছে স্যামসং নিবি তো স্যামসং তো অনেক পুরনো তো সবাই ইউজ করেছে আমি তো বলছিলাম যে এলজিটা নিলে ভালো হতো কিন্তু স্যামসংটা অনেক পুরনো হয়ে গেছে অনেক পুরনো সেই কবে থেকে চলছে বলতো তাই আমি বলছিলাম যে এলজিটা নিলে ভালো হতো দাম বলতে ওই কুড়ি ত্রিশ হাজার টাকার মতন আছে এবার নিলে তো ভালোই নেব আর কত ইঞ্চি নেব এরকম কিছু বলবি বত্রিশ ইঞ্চি না চৌত্রিশ ইঞ্চি আচ্ছা তাহলে চৌত্রিশটাই দেখি আর দাম হচ্ছে কুড়ি হাজার আছে পঁচিশ হাজার আছে ত্রিশ হাজার আছে এবার তুই যেরকম নিবি সেরকম সেরকম ভালো অনুযায়ী হবে আচ্ছা তাহলে ত্রিশ হাজার টাকাটাই নেব আর চৌত্রিশ ইঞ্চি নিলে ধর দেওয়ালে দেওয়ালে ধর হয়ে যাবে আমাদের ওই হ্যাঁ এই চৌত্রিশ ইঞ্চিটাই নেব কী বলিস না না ওই টি ভি দেওয়াল টিভিই নেব মা বাবার শখ যখন ওই টিভিই নেব কিন্তু মা বাবা প্রথম বলছিলো যে পাশের বাড়িতে স্যামসং আছে আমরাও স্যামসং নেব আমি বলছি যে না ওটা পুরনো হয়ে গেছে ওটা অনেক পুরনো কোম্পানি এলজিটা হলে ভালো হবে তো তুই বাড়ি আয় দিয়ে এসে দুজনে আলোচনা করা যাবে তাই না তুই কি পরের সপ্তাহে বাড়ি আসবি আচ্ছা একেবারে শিওর তো যে পরের সপ্তাহে চলে আসবি তুই

আচ্ছা তাহলে লাস্ট হচ্ছে কথা হলো আমাদের আমরা এল জি টি ভি নিচ্ছি চৌত্রিশ ইঞ্চি তাই তো

আচ্ছা ত্রিশ হাজার টাকার তো নিচ্ছি ওটা আমি দেখে নেব দাম দর করতে হবে দোকানে গিয়ে আমি অনলাইনে দেখি তাহলে টিভিটা কী ভালো হবে না হবে কী আছে আমি যদি আরও ভালো ব্র্যান্ডেড পাই তাহলে আমি দেখব তাহলে ওটাই গিয়ে ওটা নিয়ে রাখব দিয়ে দোকানে দেখাব যে এরকম কোনো কোম্পানির টি ভি আপনাদের আছে কি না তাই না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখ